পশ্চিমবঙ্গের প্রধান প্রাকৃতিক সম্পদগুলি কী কী কীভাবে সেগুলি শোষণ বা সংস্করণ করা হয় ইঙ্গিত খনিজ বন জল জমি গঙ্গা বা দ্বীপ কয়লা খনিজ খনিজ চুনাপথর খনন পশ্চিমবঙ্গের প্রধান বন বন থেকে যে গাছ বনে যে গাছগুলো থাকে সেই গাছগুলো এখন সবাই কাটছে কেটে বিভিন্ন জ্বালানি হিসেবে ব্যবহার করছে বারণ করলেও তো শোনা মানে শোনে না এবার সবাই তোমার গিয়ে বন থেকে কাঠ কেটে এনে কাঠগুলো জ্বালানি করে বা সব রকম কাজে লাগে ওগুলো এখন বেশি পরিমাণে না কাটাই ভালো কেননা ওখান থেকে পরবর্তীতে গা কাঠ নাও থাকতে পারে জঙ্গলে এবার কাঠ না থাকার কারণেও নানা নানান সমস্যা হতে পারে ওই জন্য না কাটাই ভালো জল জল অপসয় করাটাও ঠিক না জল যে হারে ব্যবহার হচ্ছে তাতে পরের ধাপে জল জল আমাদের নাও হ না হতেও পারে ওই জন্য জলটাকে অপচয় করাটা ঠিক না অতো জল অপচয় করলে লাস্টে জলে সমস্যা পড়ে যেতে পারে কয়লা কয়লা থেকে যে কাজগুলো করা হয় ওই জন্য জলশক্তি ব্যবহার করা ভালো বা বৈদ্যুতিক জিনিসগুলো চালানো ভালো জলশক্তি থেকে যেমন সোলারের সিস্টেম রাখা ভালো সোলারের লাইট ফ্যান বা কারেন্টের কিছু চালানো ভালো কয়লা অপচয় করাটাও ঠিক না অতো কয়লা অপচয় করলে লাস্টে আমাদেরই সমস্যা হতে পারে ওই জন্য ব্যাটারি ওই জন্য ব্যাটারি ব্যাটারি ভ্যান বা এখন যে গাড়িগুলো উঠেছে ব্যাটারি চালিত যে গাড়িগুলো ওই গাড়িগুলো চালানো অনেক ভালো অতো কারেন্ট উৎপাদন করা যে গাড়িগুলো কয়লা না ব্যবহার করাই এখন ভালো